আমি যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম তখন আমি আমার বন্ধুবান্ধবীদের দেখতাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্স্টাগ্রাম ফোনে কত কিছু করছে তারপর আমারও মনে হলো যে আমার যদি একটা ফোন থাকতো তাহলে আমিও এইসবগুলো করতে পারতাম ফোন থেকে কত কিছু হেল্প নিতে পারতাম গুগলে কত কিছু সার্চ করতে পারতাম আমার অনেক প্রয়োজন মেটাতে পারতাম ফোন থেকে তো আমি হায়ার সেকেন্ডারি পাশ করার সাথে সাথে তার কিছু টিউশানও পড়াতাম তো তার থেকেই আমার কিছু টাকা পেতাম তারপর আমার সেই টাকা দিয়ে আমার ফোন কেনা যে আসাটা ছিলো সেটাও একদিন মেটাোতে পারলাম একদিন একটা বন্ধু আমায় বললো যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন আছে সাত হাজার টাকা দাম তো আমি সেই ফোনটা নিলাম তারপর আমি আমার অনেক কাজ ফোন দেখে মেটাতাম যেমন হোয়াটসঅ্যাপ চালাতাম ইন্স্টাগ্রাম চালাতাম ফেসবুক চালাতাম তারপর তো দু চার মাস ফোনটা চালানোর পর এক দিন আমার ফোনটা হ্যাং করছিলো তো তারপর আমি দোকানে নিয়ে গেলাম ফোনটাকে তো দোকানদারে আমাকে বললো যে ফোনটা একটা সফটওয়্যার মারতে হবে তো দু তিন হাজার টাকা নেবে তো আমি বললাম ঠিক আছে সফটওয়্যার মেরে দিন তাহলে তারপর আবারও দু তিন মাস ফোনটা চালানোর পর ফোনটা আবারও হ্যাং করছিলো তো আবারও আমি দোকানদারের কাছে নিয়ে গেলাম দোকানদার আমাকে আবার বললো যে আবার একটা সফটওয়্যার মারতে হবে তো তখন আমি আর সফটওয়্যার মারলাম না ফোনটা কারণ সফটওয়্যার মারতাম যে টাকায় সেই টাকায় আমি একটা দশ ভালো ফোন কিনে নিতে পারতাম দশ হাজার টাকায় এই প্রসঙ্গে আমি একটা তাহলে গল্প বলি যেটা এই ফোনটা কেনার পর যখন ফোনটা হ্যাং করতে শুরু করলো তখন আমি আমার বন্ধুদেরকে এই বিষয়ে বলি তো বন্ধুরা আমায় বলে যে তুই এরকম একটা ভুল কাজ কীভাবে করলি তোর তোর তো এই টাকায় নতুন ফোন হয়ে যেত একটা নতুন ফোন কিনতে পারতিস তো পুরোনো ফোন কেন নিলি পুরোনো ফোন কেউ নেয় তারপর আমার অনেক খারাপ লাগলো সেখান থেকে আমি মনে করলাম যে আমি কখনও পুরোনো ফোন নেবই না আমি যদি নিই আর কিছু টাকা দিয়ে ওতে একটু পরে হলেও নতুন ফোন নেবো একটা